থালা বাসন ধোয়ার যে সকল ধাপগুলি রয়েছে সেগুলি হলো প্রথমে বাসনগুলো থেকে খাবারের অবশিষ্টাংশ সরিয়ে ফেলতে হবে এবং একটি পাত্রে গরম জল নিয়ে তাতে থালা বাসন ধোয়ার সাবান মিশিয়ে দিতে হবে স্পঞ্জ বা থালা বাসন ধোয়ার ব্রাশ ব্যবহার করে বাসনগুলো ভালো করে মাজতে হবে বাসন থেকে সাবানের জলটা ধুয়ে ফেলতে হবে এবং বাসনগুলো ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে এরপরে পরিষ্কার জামাকাপড় দিয়ে বাসনগুলো ভালোভাবে মুছে নিতে হবে তৈলাক্ত বাসন পরিষ্কার করতে গিয়ে আমি যে সমস্ত উপায়গুলো অবলম্বন করি সেটি হলো প্রথমেই বাসনগুলো থেকে অতিরিক্ত তেলটা সরিয়ে ফেলতে হবে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে বাসনগুলো সাবানের জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য থালা বাসন ধোয়ার ব্রাশ ব্যবহার করে বাসনগুলোকে ভালো করে মেজে বাসন থেকে সাবানের জল ধুয়ে ফেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বাসনগুলো মুছে ফেললে তৈলাক্ত বাসন পরিষ্কার হয়ে যায় তবে এক্ষেত্রে আমি কিছু টিপস দিতে পারি বাসনগুলো কিন্তু দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না কারণ এতে তেলের দাগ আরো জেদভাবে ধরে যাবে বাসন মাজার সময় গরম জল ব্যবহার করতে হবে বাসন মাজার জন্য থালা বাসন ধোয়ার সাবানের পরিবর্তে বেকিং সোডা ভিনেগার বা লবণও ব্যবহার করা যেতে পারে বাসন মাজার পরে স্পঞ্জ বা থালা বাসন ধোয়ার ব্রাশ ভালো করে রোজের রোজ ধুয়ে রাখতে হবে এইভাবেই থালা বাসন এবং তৈলাক্ত থালা বাসন ভালোভাবে পরিষ্কার করা সম্ভব